আমি আমার ভাইপোর জন্য একটি কালার পেনসিল নিয়েছিলাম আমাদের সামনের একটি দোকান থেকে ওর জন্মদিনে ওকে উপহার দেবো বলে তো ওর জন্মদিন ছিলো সামনের একটা ডেটে তো সেই জন্য আমি তখন নিয়েছিলাম নিয়ে ওকে দিয়েছিলাম ও আঁকতে খুব ভালো পছন্দ করে তো সেই জন্য আমি কালার পেনসিল সব থেকে ভালো যে কালার পেনসিলটা ছিলো সেটা ওর জন্য আমি কিনেছিলাম তাকে আমি গিফটও করেছিলাম তো সে পেয়ে সেটা খুব খুশি হয়েছিলো তো কারণ সে যেই রঙগুলো খুঁজেছিলো যে কালারগুলো তার দরকার ছিলো সেই কালারগুলো সবই তার মধ্যে ছিলো তো সেই জন্য সে খুব খুশি ছিলো তো এবার এখন তাকে যখন আমি জিজ্ঞাসা করি কি রে তোর রঙটা কি এখনো শেষ হয়ে গেছে বলছে না পিসি এখনো রঙ আছে তো সেই জন্যই আমার এটা খুব ভালো লাগলো যে ওর রঙ পেনসিলগুলো সত্যিই খুব সুন্দর ছিলো